হ্যাঁ বলুন

এবারের কালেকশান খুবই সুন্দর অফারও আছে তা হ্যাঁ অবশ্যই অনেক কালেকশান আছে ধরুন বালুচুরী আছে বেনারসি কাতান সিল্ক ধরুন আটশো নশো তিন হাজার হাজার অবশ্যই সব কেনাকাটির ওপরে ডিসকাউন্ট থাকবে বাচ্চাদের জন্য ধরুন পাঞ্জাবী আছে বারমুন্ডা প্যান্ট আছে ধুতি প্যান্ট আছে পাঞ্জাবী আছে আর তারপরে ধরুন শার্ট আছে অনেক রকম কালেকশান আছে আটশো নশো আটশো নশোর মধ্যে ধরুন সকাল নটা থেকে রাত নটা না না না আপনারা আসুন অবশ্যই আসবেন অবশ্যই সব কেনাকাটির ওপরে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে আর কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর আচ্ছা আচ্ছা অবশ্যই আসবেন অবশ্যই হ্যাঁ রাখুন